হ্যাঁ আমি মনে করি অতিরিক্ত মোবাইলে সময় কাটানোর জন্য বাচ্ছারা আজ কাল খেলাধুলা করে না মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসগুলি বাচ্চাদের আকর্ষণ করার একটি শক্তিশালী উপায় তারা বাচ্চাদের বিনোদন দেয় তাদের সাথে যোগাযোগ করতে দেয় তাদের নতুন জিনিস শিখতে দেয় তবে এগুলি বাচ্চাদের শারীরিকভাবে সক্রিয় হতে বাধা দেয় বাচ্চাদের আরও বেশি খেলতে উদবুদ্ধ করতে এবং প্রাপ্ত বয়স্কদের নিম্নলিখিত পদক্ষেপগুলি মানতে হবে প্রথম কথা বাচ্চাদের জন্য খেলার সুযোগ তৈরি করুন তাদের বাইরে খেলার জন্য নিরাপদ জায়গা দিন তাদের খেলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করুন দ্বিতীয় কথা বাচ্চাদের খেলার জন্য উৎসাহিত করুন তাদের সাথে খেলুন তাদের খেলাধুলার দলগুলিতে যোগ দিয়ে উৎসাহিত করুন তাদের তাদেরকে খেলার জন্য সময় দেওয়া দিন তার জন্য সময়সূচি তৈরি করে দিন স্থান ঠিক করে দিন তৃতীয়ত বাচ্চাদের মোবাইল ব্যবহারের সময় সীমিত করুন তাদের মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারের সময় সীমিত করুন এবং তাদের খেলার জন্য সময় দেওয়ার জন্যও তাদের মোবাইল ডিভাইসগুলি থেকে দূরত দূরে রাখুন বাচ্চাদের খেলাধুলা করার জন্য উৎসাহিত করার জন্য কিছু নির্দিষ্ট ধারণা রয়েছে তাদেরকে বাইরে খেলার জন্য নিয়ে যান খেলাধুলা করতে পারে সাইকেল চালাতে পারে দৌড়াতে পারে বা বন্ধুদের সাথে ঘুরতেও পারে তাদেরকে খেলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দিন তাদেরকে বল খেলনা সাইকেল অন্যান্য সরঞ্জাম কিনে দিন যাতে তারা খেলতে পারে তাদের সাথে কথা বলুন খেলুন তাদের সাথে আনন্দ উপভোগ করুন তাদের খেলাধুলোর দলগুলিতে যোগ দিয়ে উৎসাহিত করুন খেলাধুলার দলগুলি বাচ্ছাদের খেলাধুলার জন্য একটি দুর্দান্ত উপায় বাচ্চাদের খেলাধুলা করা গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য উপকারি খেলাধুলা বাচ্চাদের শারীরিকভাবে সক্রিয় করতে সাহায্য করে স্বাস্থ্যকর ও ওজোন বজায় রাকতে সাহায্য করে হাড় এবং পেশি শক্তিশালী করে হৃদরোগের ঝুঁকি কমায় মানসিক চাপ কমাতে সাহায্য করে সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতার বিকাশে সাহায্য করে সামাজিক দক্ষতা হিসাবে দক্ষতা বিকাশে সাহায্য করে তাই বাচ্চাদের খেলাধুলা করার জন্য উৎসাহিত করুন শারীরিকভাবে নিজে সুস্থ থাকুন আপনার বাড়ির বাচ্চাটিকেও সুস্থ রাখুন